হ্যালো শোভনদা আমি কৃষ্ণনগর থেকে বলছিলাম হ্যাঁ বলছি আমার একটা খাটের দরকার আছে আমি নতুন বাড়ি বানিয়েছি তো একটা খাটের মানে খাট একটা কিনতে চাই আর কি ওই দোকানে গিয়ে ফার্নিচারের দোকানে গিয়ে আমি দেখলাম খাটগুলো দেখলাম কিন্তু যেরকম ধরণের আমি খাটটি চাইছিলাম ঠিক সেরকম মতো পাচ্ছি না তো আপনার কি কোনো খাট বানানো আছে না কি আপনি একটু বানিয়ে দেবেন আচ্ছা এইরকম খাটের থেকে আর আপনার ওই বক্স সিস্টেম খাটের মধ্যে দামের কতটা তফাৎ আট দশ হাজার টাকা ঠিক আছে তাহলে অসুবিধা নেই আমি তো ভাবলাম বোধ হয় এই তিরিশ চল্লিশ হাজার টাকার বোদ হয় ডিফারেন্স আছে ঠিক আছে আট দশ হাজার টাকা হলে আমার কোনো অসুবিধা নেই আমি ঠিক আছে করব একটা খাট কিনতে চাই আচ্ছা তাহলে ওর যে কাটগুলো কাঠ যেটা লাগবে সেই কাঠটা কি আপনি দেবেন না আমাকে কিনে দিতে হবে আচ্ছা ওটা কি কাঠের করা যায় বলুন দেখি সেগুন না না সেগুন আচ্ছা আচ্ছা তাহলে সেগুন কাঠের কাঠ হলে মোটামোটি একটা ওই বক্স সিস্টেম খাটটা বানাতে মানে কত টাকা লাগতে পারে মানে পঞ্চাশ হাজারে ষাট হাজারে হবে না আর একটু বেশি লাগবে হু পঁইষট্টি হাজারে এরপর আপনার মজুরি আছে তাই তো ও আচ্ছা তাহলে মোটামোটি আশির কাছে চলে যাবে না কি ওরে ব্বাবা অনেক তো হয়ে যাচ্ছে ঠিক আছে জিনিস কিনব একবারই তো একটু দাম দিয়েই কিনব কি আছে হ্যাঁ তো আচ্ছা আচ্ছা ঠিক আচে তাহলে আপনার দোকানে আমি কবে যাব ঠিক আছে কাল চারটার সময় তাহলে যাচ্ছি আর একটু দেখে করবেন বুঝেছেন তাহলে আমি আপনাকে দিয়ে তৈরি করাবো ঠিক আছে আর ওই পালিশ বা রং টং আপনারাই কর দেবেন তো এর জন্য কি এক্সট্রা চার্জ লাগবে না কি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে কাল বিকেলে আমি যাচ্ছি হ্যাঁ বিকেলে গিয়ে তালে বাকি কথা হবে আর কিছু অ্যাডভান্স দিতে হবে না কি আগে আচ্ছা ঠিক আছে আমি যেটা আমি যদি ধরুন কালকে গিয়ে কালকেই অর্ডারটা দিই আমি কতদিনের মধ্যে পাব এক মাস লাগবে তো নিশ্চয়ই আচ্ছা এক মাসের আগে তো মনে হচ্ছে হবে না এক মাস লাগবেই না কি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আমি কালকে বিকেলে যাচ্ছি গিয়ে আপনার দোকানে গিয়ে অর্ডারটা দিয়ে আসব হ্যাঁ তাহলে রাখছি